হ্যাঁ আমি বলছিলাম আপনার দোকানে যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেগুলো একটু বাড়ালে ভালো হয় কেননা আমার বাড়িতে আরও কয়েকজন গেস্ট বেশি আসছে সেই জন্য আমি পুনরায় খাবারের অর্ডারটা আবার দিতে চাই

পরিমাণটা বাড়িয়ে অন্ততপক্ষে দশ থেকে পনেরোটা রুটি দেবেন আর সঙ্গে চাউ মিন যদি থাকে দেবেন পাঁচ প্লেট এবং তরকা দেবেন নানের জায়গায় আপনি পঁচিশটা নান দেবেন এবং সঙ্গে আলুর দম থাকে যদি সেটাও দিতে পারেন

বাড়িতে গেস্ট সংখ্যা বেশি আসার জন্য আমি পুনরায় আপনাকে বলতে বাধ্য হলাম আপনি আমার এই অর্ডারগুলো যথাসমায়ে আমার বাড়িতে পৌঁছে দেবেন আপনার ডেলিভারি বয় দিয়ে আমি বাড়িতে থাকছি পরিমাণগুলো লিখে নিলে ভালো হয় যেগুলো বললাম সেগুলো অবশ্যই পাঠাবেন